আমার গ্রামের কাউকে সাপে কামড়ালে আমি আগে দেখবো যে কোন জায়গাটায় তাকে সাপে কামড়েছে এবং যদি পায়ে সাপে কামড়ায় যদি গোড়ালি থেকে একটু উঁচুতে সাপে কামড়ায় তাহলে যেই জায়গাটায় ঠিক সাপে কামড়েছে ঠিক তার ওপরে কোনও শক্ত গামছা বা কাপড় দিয়ে এত শক্ত ভাবে বেঁধে দেবো যাতে ওইখানকার রক্তটা সারা শরীরে ছড়িয়ে না পড়তে পারে এবং যদি হাতে কামড়ায় যে জায়গাটায় কামড়াবে তার ঠিক উপরে এমন ভাবে বাঁধতে হবে যেন সেই জায়গার রক্তটা সারা শরীরে না ছড়িয়ে পড়ে যে পড়ার সুযোগ পায় সেই দিকে আমাকে নজর রাখতে হবে এবং তারপরে যদি সম্ভব হয় তাহলে আমি সেই যদি সাপটাকে তৎক্ষণাৎ ধরতে পারি বা যদি অন্য কেউ ধরে রাখে তাহলে আমি সেই সাপটা যদি কৌটোতে ভরে বা কিসেও করে ভরে যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় অবশ্যই সাবধানতা অবলম্বন করে নিয়ে যাবো সেটা যাতে সেই সাপটা আর কোনও ক্ষতি না করতে পারে তারপর সেই রুগীটিকে আমি তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাবো নিকটবর্তী যে হাসপাতাল কারণ দূরের হাসপাতালে নিয়ে যেতে গেলে তখন আরও সময় অনেকটা লাগবে এর ফলে রুগী হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সেই জন্য আমি যত কাছাকাছি হাসপাতাল থাকবে যেই হাসপাতাল থাকবে সেখানে নিয়ে যাবো এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা হবে ডাক্তাররা রুগীকে দেখবে এবং রুগীকে দেখার পর তার চিকিৎসা করবে তার বিষটা বের করে দেবে তারপর তাকে ওষুধ দেবে ঠিকঠাক এছাড়াও যদি আমি ওই সাপটা নিয়ে যেতে পারি ধরে তার ফলে আরও অনেক সুবিধা হয় ডাক্তারদের কী তারা সাপটাকে চিনতে পারে এবং ওই সাপটা দেখার পরে তারা বুঝতে পারে বা অনুমান করতে পারে যে একটা সাপের কোন সাপটার কতটা বিষ আছে এর ফলে তারা সেই মতো চিকিৎসা করতে পারে এর ফলে আমি চেষ্টা করবো ওই সাপটাকে ধরে নিয়ে যাওয়ার এবং সবার প্রথমের কাজটা আমার এটাই হবে যে আমি সেই সাপ কাটা জায়গাটার উপরে ঠিক শক্ত করে বেঁধে দেবো যাতে সারা শরীরে না ছড়িয়ে পড়ে এবং তাকে রুগীটিকে নিয়ে যেয়ে এবং তার প্রাথমিক চিকিৎসা করাবো পারলে সাপটাকেও ধরে নিয়ে যাবো এভাবেই আমি সব সাপে কামড়ালে কোনও মানুষকে এই কাজটি করবো